বেশ কিছুদিন আগে আমি একটা এসি মেশিন কিনি এবং ঘরে লাগাই আমার বাড়িতে এখন প্রচণ্ড দাবদাহ চলছে বাইরে দিনের পর দিন বছরের পর বছর যেরম গরম বেড়ে চলেছে এই গরমের হাত থেকে কিছুটা স্বস্তিবোধের জন্য একটা এসি কিনলাম মাসখানেক আগে এই মাসখানেক ধরেই আমি এসিটা ব্যবহার করছি ব্যবহার করার পরে যেটা আমার মনে হয়েছে প্রচণ্ড যে হিট আমরা বাইরে ঘুরে আসার পরে দুপুরে একটু নিশ্চিন্ত বিশ্রাম এবং রাত্রে একদিকে অত্যন্ত গরম গুমোট গরমের মধ্যে দিয়ে কাটছিল আমাদের এসিটা কেনার পরে আমাদের পরিবারের সকলে অন্তত একটু রাতে স্বস্তির ঘুম হচ্ছে এবং শরীরের আরাম একটু হচ্ছে এবং এই থাকার ফলে এসিতে কিছুক্ষণ থাকার পরে এই ক্লান্তিভাব অনেক কম ক্লান্তিটা অতটা নেই তা না হলে এই এসি না থাকার সময়তে আমার যে সারাদিন অতিরিক্ত ঘাম হওয়ার জন্যে পরিশ্রমের ফলে যে ক্লান্তি ভাবটা সেটা এসি কেনার পরে আর আমাদের কারুর হচ্ছে না এই একটা সুবিধা আমি বোধ করছি দীর্ঘদিন ধরেই কিনবার কথা হচ্ছিল কেনা হয়নি মাসখানেক কিনেছি কিনে যথেষ্ট উপকার আমি পেয়েছি যথেষ্ট সুবিধা আমি ভোগ করছি এবং আমার ভালো লাগছে